আমাদের বাড়ির সামনে রাতের দিকে পুলিশ প্রোটেকশান খুব রকম ভালোভাবেই থাকে আমাদের এলাকায় যেমন দুর্ঘটনা রাস্তায় বাইক দুর্ঘটনা সাইকেল দুর্ঘটনা ঘটেই থাকে সেরকম প্রচুর মানুষ অপরাধও করে কিন্তু পুলিশ সবসময় সতর্ক থাকে তাদের রুখতে তাদের নিয়ন্ত্রণ করতে যাতে কোনোরকম কোনও দুর্ঘটনা না হয় কোনও অপরাধ অপরাধী করতে না অপরাধ করতে না পারে সেই দিকে পুলিশ সবসময় নজর রাখে আমাদের সবসময় সুরক্ষা প্রদান করে এবং পুলিশের পুলিশের মাধ্যমে আমাদের গ্রামের বা আমাদের শহরের অনেক ধরনের উন্নতি হয়েছে তারা আমাদেরকে সম্পূর্ণভাবে ঘুম ঘুমাতে সাহায্য করে যাতে আমরা সুস্থভাবে বা স্বাভাবিকভাবে ঘুমোতে পারি কোনোরকম চিন্তামুক্তভাবে আমরা যাতে থাকতে পারি পুলিশ সবসময় আমাদের সেই দিকে নজর রাখছে এই জন্য পুলিশদের কাছে আমি অনেকভাবে ধন্যবাদগ্রস্ত কারণ আমাদের সুরক্ষা প্রদান করা তাদের কাজ তারা আমাদের সেই কাজ সম্পূর্ণভাবে করে যাচ্ছে